হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যায় কিন্তু সব দিন তো পাওয়া যায় না এ পেতে গেলে একটু আগে থেকে বলতে হবে হ্যাঁ আগের থেকে বললে তো আমি করে দিতে পারবো একটু আমাকে বলতে হবে যে কবে কখন লাগবে আমিস আর কোথায় নিয়ে যেতে হবে সেরকম আমাকে বলবেন ডিটেলসে আর কতো টাকা একটু চার্জ লাগবে তার জন্য এক্সট্রা কারণ ঠিক আছে আমাকে বলবেন কতো লাগবে কতোটা লাগবে কতোটা পিস কটা জিনিস লাগবে আগে থেকে বলে দেবেন ডিটেলসে আমি তাহলে বলে দোবো কখন কোথায় পৌঁছাবে সেইটাও আমাকে একটুন ম্যাসেজ করে লিখে দিবেন হুম আর কী কী লাগবে সেইটাও যদি একটু বলেন তাহলে ভালো হয় আচ্ছা আর কিছু আপনার জিজ্ঞাসার আছে হ্যাঁ খাবার সব কিছুই ভালো হবে খাবারের কোয়ালিটি একদম সব কিছুই ফ্রেশ দেয়া হবে হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে হুম